আমাদের বাংলা ভাষা আমরা তো বাংলাতেই কথা বলি কিন্তু এখন বাংলা ভাষাটা আগের থেকে একটু অন্য রকম হয়েছে কেননা এখন বিভিন্ন দেশে মানুষ বিভিন্ন দেশে তারা ঘোরা ফেরা করছে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান করছে সেইক্ষেত্রে কথাটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে তাই বাংলাটা যেমন আছে তার সাথে সাথে হিন্দি ইংলিশ সেই কথাগুলোও চলছে এবং সেই কথার থেকে আবার সংস্কৃতি সংস্কৃতির কিছু কিছু বিষয় যেমন রবীন্দ্র সংগীত নাচ গান এগুলোও এদেশে প্রচলিত হয়েছে তাই আগের থেকে আমাদের ভাষাটা একটু পরিবর্তনই হয়েছে যেমন চলিত কথাটা এখন একটু আলাদাভাবেই দেখা হয় এখন হিন্দি ইংলিশ এই সব কথাবার্তাগুলোই মানুষ কথাবার্তা বলে থাকে